আমরা ভারতের বিভিন্ন জায়গায় বেড়াতে যাই এবং আনন্দ উপভোগ করতে যাই পুরী যাই আমরা সেখানে জগন্নাথ দেবের মন্দির আছে দীঘা যাই দীঘার সমুদ্র সৈকত দেখতে যাই আর রাম মন্দির সেখানে যাই মায়াপুর নবদ্বীপ যাই তারাপীঠ তারা মায়ের মন্দির তো সেখানে যাই আমরা সেখানে গিয়ে কিছু শেখাও হয় এবং দেখাও হয় সব কিছুর জন্যই আমরা যাই আরো বিভিন্ন রকম দেব স্থান আছে সেখানেও আমরা যাই